আমি একটা দোকান করেছিলাম আমি বাড়ি ভাড়ায় থাকি সে বাড়ির মালিকের অসুবিধা তার সামনেতেই দোকানটা করেছিলাম দোকানটা খুবই চলছিল সেই দোকানটা তার মধ্যেই বাড়ির মালিক অবজেকশন দিয়ে দেয় যে এখান থেকে দোকান তুলতে হবে তো তোলার ফলে এমনই সমস্যা যে আর ওই ছাড়া আমার কোন আর কোনো রাস্তা ছিল না তো তখন বাড়ির মালিক যেই বলল যে দোকান এখানে আর রাখা যাবে না তুলে দিতে হবে তখন আমি একটা সমস্যায় পড়লাম সেই সমস্যা থেকে একটা চিন্তাভাবনা করলাম লকডাউন আমি ফেরি করতাম ফেরি করতে করতেও সেও ফেরির বাইরে বেরোতে পারে না এই এই এই এই এই জেলা থেকে ওই জেলা যেতে দেয় না পাড়া করতে করতে সেও বন্ধ তাহলে আমি দোকানটাও এখানে অবজেকশন দিয়ে তুলে দিয়েছে তাহলে আমি সেই সমস্যার মাধ্যমে পড়ে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দুজনে যুক্তি আলোচনা করে ভাবনা চিন্তা করে দেখলাম যে কী করা যায় না কাজ করলে বা না তো কোন কিছু কর্ম করতে পারলে কী করে কী খাব কী করে চলবে সংসার সেই ভেবে আবার একটা আমি এখন কাপড়ের টাকা থেকে ভেঙে আমি একটা ঠেলাগাড়ি করি সে ঠেলাগাড়িটা করেও বেশ এখানে ওখানে লাগাতে লাগাতে এ বলছে এখানে লাগানো যাবে না ও বলছে ওখানে লাগানো যাবে না তারপরে পাশাপাশি একটা দুজনের জায়গার মধ্যস্থে গাড়িটা একজন বলল লাগাও এখানে কর তবে বরাবরের জন্য নয় তুমি আবার পরে জায়গা দেখবে তো সেই কারণে বছর দুই আড়াই চলে দোকানটা চলার পরে তারাই তাদেরই যে স্টাফ তারা বলছে যে এখানে যদি দোকান থাকে তাহলে আমরা এখানে মাল নেওয়া মাল নামাতে তুলতে আমাদের অসুবিধা হচ্ছে সার গোডাউন বা সিমেন্ট গোডাউন তারা বলছে এখান থেকে গাড়ি সরাও তখন মালিক বলছে যে এই দু বছর আড়াই বছর ঠেলাটা চলছে তোদের অসুবিধা হল না আজকে তোদের অসুবিধা গাড়িটা কেন সরাতে হবে না তোমার যদি এরকম গাড়ি যদি না সরাও আমরা তোমার এই গোডাউনে মাল তোলা নামা করব না তখন সেই মালিকই আমাকে ফোর্স করেছিল যার গোডাউন সেই মালিকই আবার বলছে যে কী করব আমাদের তো এদেরকে নিয়ে কাজ করতে হবে ওরা যেটা বলবে আমাকে তো করতে হবে আর তোমাকে তো বলেছিলাম যে বেশিদিন এখানে রাখা যাবে না তুমি অন্য জায়গায় দেখবে তো এখন সেই গাড়িটা অন্য জায়গায় কোনো প্লেস পাওয়া যায়নি সেই জন্য গাড়িটাকে আমি এখন আবার তার তারই মানে ওই সেই মালিকেরই গোডাউনের ভিতরে গাড়িটা দাঁড় করানো আছে বসে আছে দিয়ে আবার ফের আমি কী সিদ্ধান্ত করি না সিদ্ধান্ত যা হোক তো করতে হবে একটার পর একটা আমি সমস্যায় পড়ছি এটা করতে যাচ্ছি ওটা বন্ধ হয়ে যাচ্ছে ওটা করতে যাচ্ছি ও বসতে দিচ্ছে না তাহলে আবার ফের আমি এই রান্না মিষ্টির কাজ বিয়ে বাড়ির অনুষ্ঠানের অর্ডার ধরছি ঘুরে ঘুরে আবার ওই ফেরি কাপড় সামান্য পয়সা নিয়ে নগদ পয়সায় আনছি আর ধার দিয়ে ব্যবসা করি না একেই লকডাউনে অনেক টাকা আমার হারিয়ে গিয়েছে সে টাকা আর আদায় করতে পারি না সেই কারণে এখন নগদ পয়সা দিয়ে আমি কাপড় আনি সেই নগদে বেচাকেনা করি